এক লক্ষ দশ হাজার সাতাশি দুশো পঞ্চান্ন তিন লক্ষ সতেরো হাজার একশো আট পাঁচ পঞ্চাশ হাজার দুশো তিন দুহাজার একশো এক